আমার নেওয়া সবচেয়ে বিলাসবহুল ট্রিপ ছিলো পুরী আমি এটা দু হাজার ষোলো সালে আমার পরিবারের সাথে গিয়েছিলাম তো এর জন্য আমাকে প্রথমে ট্রেনের দ্বারা পরিবহন করতে হয় তো ট্রেনে আমরা তখন বিকেলে ট্রেন থেকে চাপলাম ট্রেনে চেপে তারপরে সারা রাত আমরা ট্রেনেই যাই পুরীতে রওনা দিই তো রাতে সেইখানের সেই বাইরে জানলা থেকে যে পরিবেশটা আমি দেখতে পেলাম খুবই আমার ভালো লেগেছিলো তারপরে ভোর সকাল সাড়ে ছটায় আমরা সেখানে পৌঁছে যাই পুরী থেকে প্রথমে আমরা সি বিচের কাছে একটা হোটেল দেখলাম নিয়ে সেই হোটেলে গিয়ে আমরা সেখানে আমাদের ব্যাগপত্র রেখে সেখানে আমি কিছুক্ষণ বসলাম তো সেই হোটেলের ছাদে গিয়ে আমি দেখতে পেলাম সেই সমুদ্রের ঢেউ আমার সেই পরিবেশটা খুবই ভাল লেগেছিলো তারপরে আমরা ফ্রেশ হয়ে একটু পরে মন্দিরের দিকে রওনা দিলাম মন্দিরে গিয়ে প্রথমে আমি এটা সেখানকার মানুষদের কাছে জানলাম যে সেই মন্দিরটি বেলে পাথরের তৈরি এগারোশো একষট্টি খ্রীষ্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিলো এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর দ্বন্দ আছে মন্দিরের চারটি দ্বার ছিলো সাধারণত উত্তর দ্বার দক্ষিণ দ্বার পূর্ব দ্বার এবং পশ্চিম দ্বার উত্তর দিক দিয়েই আমরা গিয়েছিলাম যে দ্বারটার নাম ছিলো হস্তি দ্বার তো সেখান থেকে খুব সেই মন্দির দেখার একটা বলাটাই একটা বিশেষ রকম একটা আমার কাছে অলৌকিক ব্যাপার সেখানে গিয়ে সেই মন্দিরের ভিতর সেই ভগবান শ্রী জগন্নাথের দর্শন হয় তারপর ওখান থেকে বেরিয়ে আমরা প্রসাদ খেয়ে থাকি প্রসাদ খাওয়ার পর সেখানে অনেক ভক্ত সমাগমকে দেখতে পাই সেখানে তারা ভক্তরা সেখানে তাদের বিভিন্ন রকম কার্যতে তারা বিজি ছিলো এবং তারপরে আমরা সেখান থেকে আসি তারপরে তার বাইরেও আমরা কিছু আউট সাইডে গিয়েছিলাম পুরীর বাইরে উদয়গিরি খন্ড গিরি নানা রকমের ঐতিহাসিক স্মৃতিসৌধ দেখার জন্য তো আমার কাছে এই ট্রিপটা খুবই আনন্দদায়ক মনে হয়েছে